আমাকে দৌড়ানোর জন্য অনুপ্রাণিত করেছিল পেশা কারণ আমার বাবা আমাকে বুঝিয়েছিল এবং আমার বাবা ছোটবেলা থেকে দৌড়াতো তাই আমার বাবা আমাকে আমার ভালো দিকটা বুঝিয়েছিল যেমন দৌড়ালে শরীর ঠিক থাকে শরীর সুস্থ থাকে এবং নিজের একটা পরিচয় হয় দৌড়ানো সে দৌড়াতে দৌড়াতে যদি বাইরে খেলতে গিয়ে সে উঁচু পর্যায়ে যায় তার একটা নিজস্ব পরিচয় হয় এবং তার শরীর ঠিক থাকে এবং কোন বয়স থেকে আপনি দৌড়াচ্ছেন আমি দৌড়াচ্ছি আমি ছোটবেলা থেকে আমি আট বছর থেকে আমি দৌড়াচ্ছি এবং কী কী প্রাইজ পেয়েছিলেন আমি অনেক প্রাইজ পেয়েছিলাম যেমন ট্রফি থালা টিফিন কিছু টাকা এরকম মেডেল এরকম নানান জাতীয় এবং প্রাইজ হিসাবে আমি কিছু সার্টিফিকেটও পেয়েছিলাম যেমন আমি ইস্কুল থেকে আমি খেলতে গিয়েছিলাম আমাদের ইস্কুল থেকে খেলতে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল তাতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম তাই আমাকে একটা ট্রফি দিয়েছিল ও মেডেল তার সাথে সাথে একটা সার্টিফিকেটও দিয়েছিল এবং আমাদের ক্লাব থেকে খেলতে নিয়ে যাওয়া হয়েছিল ক্লাব থেকে জেলা গেছিলাম আগে থানা গিয়েছিলাম থানা থেকে জেলা জেলা থেকে রাজ্য এইসব জায়গায় খেলতে গিয়ে আমি সেখানে অনেক প্রাইজ গ্রহণ করেছি বা পেয়েছি যেমন আমি পেয়েছি মেডেল ট্রফি এবং সার্টিফিকেট পেয়েছি সার্টিফিকেটের অনেক কাজ আমি জেলার সার্টিফিকেট পেয়েছি থানার পেয়েছি রাজ্যের পেয়েছি সেই সার্টিফিকেট তিনটা সার্টিফিকেট মিলে আমি একটা সরকারি চাকরি পেয়েছিলাম আমাকে দিয়েছিল এবং সরকারি চাকরির অফার দিয়েছিল কিন্তু সেই অফারটা আমি গ্রহণ করিনি আমি বলেছিলাম আরও উঁচু পর্যায়ে যাবো খেলে খেলে এবং আমার শারীরিক শক্তিগুলি কী কী আমার শারীরিক শক্তি হচ্ছে যেমন মারপিট করা ভালো মারপিট করি এবং ধান বওয়া এবং আলুর বস্তা বওয়া এরকম শারীরিক শক্তি আমার অনেক আছে যা আমি কাজে লাগিয়ে থাকি এবং শক্তিগুলি খুবই আমার ভালো কাজে লাগে